ছোটো থেকেই আমার চাকরি করার খুব ইচ্ছে ছিল কিন্তু বা বাড়ির আর্থিক অনটনের জন্য আমি চাকরি করার কোন সুযোগ পায়নি কিন্তু পুলিশ লাইনটা আমার খুব ভালো লাগে এছাড়াও পুলিশ লাইনের যত মাঠ হয়েছে আমি প্রত্যেক মাঠে উপস্থিত ছিলাম এবং সেখানে উপস্থিত থেকে দেখেছি সবাই চান্স পাচ্ছে কিন্তু আমি কোনোরকম চান্স করে উঠতে পাচ্ছি না এছাড়াও পুলিশ লাইনটা আমি খুব গর্ভবোধ মনে করি পুলিশ লাইনে সম্মানের সঙ্গে দেশের নানা রকম কাজ হয় এছাড়াও এছাড়াও আমার ডিফেন্স লাইন খুব ভালো লাগে